গ্রামীণ সম্প্রদায়ের তরুণরা এখন এখন কৃষিকে বা কৃষির পেশাকে এখন তারা নিজেদের মতো বিচার করে তারা মনে করে কৃষি কৃষি পেশা একটি খুবই হচ্ছে খুব বাজে যাতে এখন তারা সব সময় নিজেদের নিজেদের পিতৃ মানে পিতার স কৃষিকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে তারা ভাবে যে কৃষি বাসা কোনো পেশা পেশার মধ্যে পড়ে না তারা নিজেরা নিজেরাও এখন সবাই মাস্টার কেউ চাকরি ইত্যাদি হওয়ার স্বপ্ন দেখে কিন্তু কৃষি বাসাও যে একটি একটি পেশা সেখান থেকেই যে আমরা নিজেদের অন্ন বা অন্ন পাচ্ছি খেতে পাচ্ছি পরতে পারছি এখানে কৃষিদের ভূমিকা অনেক চাষের কিছু উপায় অনেক কিছু উপায় হচ্ছে তরুণরা কাজে লাগায় যেমন যেমন তারা ট্রাকটার বা গাড়ি কী কখন কোথায় কী লাগাতে হবে সেটা নিজেদের কৃষি কৃষি পেশাকেই উপায়কেই কাজে লাগিয়েছে বা তারা দেখেছে তারা পিতা বা পিতামহ কীভাবে কা চাষ করেছে চাষের উপায় তারা দেখেই তারা নিজেরা নিজেরা চাষ করতে শিখেছে